হ্যাঁ নমস্কার সুন্দর ট্রাভেল এজেন্সি বলুন কি বলছেন

ম্যাডাম কোনো অসুবিধা নেই আমাদের তো কাজই এইটা বেড়াতে নিয়ে যাওয়া সেদিকে কোনো অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ সে তো দেখুন আমি তো ভারতবর্ষের সমস্ত জায়গাতেই বেড়াতে নিয়ে যাই কোনো অসুবিধা নেই আপনারা বলুন কোথায় কী বেড়াতে যেতে চাইছেন সব সব যেই সব জায়গাগুলো বলছেন ওগুলো কি একবারেই ঘুরবেন

আচ্ছা পুরী দিঘা তো অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে কারণ সেক্ষেত্রে অনেক খরচা পড়ে যাবে এক একটা জায়গায় যদি একসঙ্গে বেড়ান তাহলে খরচটা একটু কম পড়বে হুম পুরীটা কোনো অসুবিধা নেই কদিন যাবেন বলুন পাঁচজন পাঁচজন পাঁচজনের নামে আচ্ছা যাতায়াত খরচা আর হোটেল হোটেল ভাড়া সব সহ বলব একবারে এ সি খাওয়া দাওয়া রাত্রের কোনো কোনো চিন্তা আপনাকে করতে হবে না এসব ব্যাপারে না না না না হ্যাঁ বুঝতে পেরেছি কারণ হ্যাঁ একটু সবারই সেফটির ব্যাপার থাকে তো সেদিকে কোনো অসুবিধা না আমরা সব সেরকম ভালো ড্রাইভারই পাঠাব হুম তারপর আরেকটা কথা বলতে গেলে যে আমাদের থাকা খাওয়া সমস্ত মানে কোনো আলাদা খরচা হবে না আপনাকে যা টাকা বলা হবে সেই টাকাতেই আপনাকে নিয়ে যাওয়া নিয়ে আসা সেইখানে যদি আপনার কাছ থেকে এক টাকাও খরচা হবে না এইটার গ্যারান্টি আমি আমরা দিতে পারি হুম হুম হুম হুম হুম হুম হুম এবার যদি ওটা ওটা যে পাঁচজন পাঁচজনের কথা বলছেন ওদের থাকা খাওয়া যাতায়াত খরচা নিয়ে মিনিমাম আপনার ধরুন খরচা হয়ে যাবে চল্লিশ হাজার টাকা মতো খরচা হয়ে যাবে দেখুন পাঁচজনের ব্যাপার না তিন দিনের ব্যাপার আর থাকা খাওয়া সব হোটেল ভাড়া হুম ঠিক আছে দেখা যাবে আপনি আসুন তাহলে অফিসে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম হুম হুম